হ্যালো বলুন বলুন কী চাই অনেক রকমের আছে বড়োদের আছে ছোটোদের আছে মাঝারিদের আছে বাচ্চাদের আছে কি জুতো চান আচ্ছা আপনার কোনটা দরকার সেটা বলুন ওই দেড়শো টাকা ও আড়াইশো আছে তিনশো আছে আপনি যেমন কোয়ালিটি নেবেন তেমন আছে আচ্ছা অনেক রকমের সাইজের আছে অনেক রকমের দাম আছে দেখুন কোনটা কি নিতে চান ঠিক আছে নিন কোনটা পছন্দ হয় দেখুন ঠিক আছে তো একশো টাকাই দিন ওই আড়াইশো বলেছি আপনি কি দিতে হয় দিন না আচ্ছা ঠিক আছে আমার বাড়ি চেনা রাখবেন আপনাদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি তো পাশাপাশিই তো গ্রাম তার কিনবেন না ওই জন্য তো চেনা চেনা লাগছে অনেক রকমের সাইজ অনেক রকমের জুতো অনেক রকম কোয়ালিটি আছে দেখুন না আর কার কি নিতে হয় নিন না ঠিক আছে